হুম বলছি আমার সমস্যা হচ্ছে শরীর প্রচুর ব্যথা করছে জ্বর হয়ে গিয়েছে কিছু খাওয়া যাচ্ছে না হুম একটু ঘুমোলাম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ টেনশন তো একটা হচ্ছেই

টেনশনের জন্যই এইগুলো হচ্ছে খাবার তো খাওয়াই যাচ্ছে না

হ্যাঁ রান্নাবান্না

টেনশন টেনশন না থাকলেই এগুলো হবে না টেনশনের জন্যই সব কিছু হচ্ছে

তা কোনো ওষুধ খাওয়া চলবে না

ঠিক আছে